আমি স্কুলের ম্যাম বলছি বলছি যে তুমি স্কুল কেনো আসছ না প্রবলেম বললে তো হবে না কেন না স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে এরকম করে স্কুল কামাই হলে তো এরকম করে স্কুল কামাই করলে এবার তো তোমাকে সাসপেন্ড করা হবে না এমনি করে তো হবে না স্কুলে আসলে কেনো ঘরে কি না ঘরে কি আর কেউ নেই তাহলে তোমার এমন কি প্রবলেম হয়েছে তুমি স্কুলে আসছ না এবার সামনে পরীক্ষা এমনি করে পরীক্ষায় তোমাকে বসতে দেওয়াও হবে না তো তেমন হলে মাকে ভালো করে ডাক্তার দেখাও এরকম করলে তোমারও তো পড়াশোনা আছে বলো সামনে পরীক্ষা এরকম করে আমি তো পরীক্ষায় বসতে তোমাকে অ্যালাও করব না আর তোমার আর তোমাকে যে আমি এদিক দিয়ে অ্যালাও করব তোমার তো বিহেভিয়ার অত ভালো না যে তোমাকে আমি অ্যালাও করব বলো যতো তাড়াতাড়ি পারবে না স্কুলের মধ্যে তোমার অতো বিহেভিয়ার ভালো না আমি সবাইয়ের কাছ দিয়েই শুনেছি তোমার অনেক কমপ্লেন আসে আমার কাছে কী স্কুল যাও যাও নাকি স্কুল তো মাঝে মাঝে হলেও তো স্কুলে আসো তুমি এই জন্য হ্যাঁ তাহলে এরকম করলে তো হবে না তা তুমি স্কুলে পড়ার কোনো দরকারই ছিলো না হ্যাঁ তাহলে তবে স্কুলে আসতে হবে না তোমাকে এরকম করলে তো আর হবে না দেখো এবার যতো তাড়াতাড়ি পারবে তোমার মাকে ডাক্তার দেখাও যেন ঠিক হয়ে যায় আর তুমি স্কুল এসো না হলে আমি কিন্তু পরীক্ষায় তোমাকে বসতে দেবো না

না তুমি ভালো করে পড়াশোনা করো না কিছু কোনো ক্লাস করো না ঠিক মতো বেরিয়ে যাও কোনো ম্যামকে তো সম্মান তো করোও না তুমি আমাকে সব ম্যাম এসেই বলে তোমার নামে কেনো এত কমপ্লেন আসে যত অন্য মেয়েদের নামে না আসে আমি যদি এরকম কিছু হয় তো দেখো তোমার মায়ের শরীর ঠিক হোক দিয়ে তুমি স্কুল আসার চেষ্টা করবে আমি তোমার গার্জেনের সাথে একবার কথা বলব ঠিক আছে না এরকমভাবে না তুমি কেমনভাবে প্রিন্সিপালের সাথে কথা বলছো তুমি আগে সেইটা ভাবো এটা কি কোনো কথা বলার ইয়ে কেমনভাবে কথা বলছ আমি তো বলব এত স্কুল কামাই কে করে এরকম করলে তো হবে না এতো স্কুল কামাই কেউ করে না হ্যাঁ আমি বাড়ির দিকে বুঝেছি আমি বুঝেছি বাড়ির দিকে হ্যাঁ আমি বাড়ির দিকে সেইটা বুঝেছি ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি পারবে স্কুলে আসার চেষ্টা করো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি